পারফরমেন্স বৃদ্ধির সময় গান করার সময় আমি আমার শরীর ও মুখের অভিব্যক্তি ব্যবহার করে থাকি মুখে সব সময় ওই হাসিটা রাখতে হয় সে যেই ক্ষেত্রেই থাক না কেন ও একটা স্টেজে যখন একটা কোনো জায়গায় পারফরমেন্স করতে যায় সেখানে গিয়ে এ মানুষ যেমন তাকে দেখে মনে হয় যে সে যেন কোনো ভয় নিয়ে ওঠেনি সে তার যেন পুরো ও মাইন্ড ফ্রি রেখে সে গান করতে উঠেছে এবং শরীর অভিব্যক্তিও ভালো ঠিকঠাক রাখতে হয় হয় সেক্ষেত্রে দেখতে হবে সেখানে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হয়ে গেলে সেখানে তোমার পারফরমেন্সটাই ভুল হয়ে যাবে তো যেখানে যা উঠবে সেখানে তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার মধ্যেই আছো তুমি তোমার মতোন করেই গান করছো তো সেখানে কতজন আছে বা কে তোমার দিকে দেখছে সেই সব দিকে লক্ষ্য রাখা চলবে না হাঁ প্র্যাকটিস ছাড়াও অনেক জাগায় আমাদেরকে গান গাইতে হয় যেখানে হয়তো গিয়েছি আমি ভাবি নি যে ওখানে গিয়ে আমি গান গাইবো কিন্তু সেখানে গিয়েও আমাকে গান গাইতে হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এ আমরা সব সময় গরম একটু উষ জল পান করবো যাতে আমাদের গলাতে এ কোনো কিছু না আটকে যায় বা আমরা চেষ্টা করবো সব সময় যে টক জাতীয় যেমন তেঁতুল কুল আমরা খাওয়া কম করবো যাতে তেঁতুল খেলে আমাদের গলার কন্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে তেঁতুলটা কম খাওয়াই ভালো এবং মশলাদার খাবারটাও কম খাওয়া ভালো আর ঠান্ডা জিনিসটা থেকে এড়িয়ে যাওয়াই ভালো যেমন আইসক্রিম খাওয়া মোটেও ভালো নয় বা ফ্রিজের জল খেলে গলা বসে যায় সেক্ষেত্রে গান গাইতে খুবই অসুবিধা হয় হয় যতো সম্ভব আমরা চাইবো যে ঠান্ডা জলের পরিবর্তে আমরা গরম জল পান করার চেষ্টা করবো গরম জল খেলে হয় কী ই আমাদের গলার ভলিউমটা ঠিক থাকে এবং আমাদের গলাটা সেই ক্ষেত্রে বসে যায় না তাই জন্য গরম জল পান করাই দু পান করাই প্রয়োজন অন সেক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করা মোটেও উচিত নয় এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই ঠান্ডা লাগানো চলবে না